আমাদের পশ্চিমবঙ্গে অনেক দর্শনীয় স্থান আছে যেমন ধরুন আমাদের বিভিন্ন রামকৃষ্ণ মিশন মঠগুলো আছে বেলুড় মঠ দক্ষিণেশ্বর কালিঘাট তারপরে এইদিকে আমাদের আসানসোলে কল্যানেশ্বরী মন্দির মেলাবুড়ি মন্দির বিভিন্ন মন্দির দর্শনীয় স্থান কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে আরো অনেক অনেক মন্দির আছে দর্শনীয় স্থান ল্যান্ডমার্কগুলো আছে এখনি এখানে অনেক কিছু বলা সম্ভব হবে না কিন্তু প্রচুর আছে এবং সেই স্থানগুলোকে দর্শনীয় স্থানগুলোকে ঘিরে কিন্তু আমাদের অর্থনীতি কিন্তু সমাজের উন্নতি হচ্ছে কেন সেই মন্দিরকে ঘিরে সেই জায়গাগুলিকে ঘিরে কিন্তু একটা ব্যবসার কেন্দ্রস্থল তৈরি হচ্ছে সেখানে দোকান খাবারের দোকান বিভিন্ন জিনিসপত্র হাতের কাজের জিনিসপত্র সমস্ত কিছু কেনা বেচা চলছে তালে সেইগুলো যদি সেই দর্শনীয় স্থানগুলোকে যদি আমরা উন্নতি সাধন করতে পারি তাহলে কিন্তু সেখান থেকেও আমাদের সমাজের অর্থনৈতিক অবস্থা কিন্তু পরিবর্তন আসবে কিছু মানুষ ব্যবসা বাণিজ্য করে খেতে পারবে এবং আমরা একে অপরের পাশে দাঁড়াতে পারবো